অনেকে বলে পরীক্ষার সময় ডিম খেলে গোল্লা পাই তা আজকের আমার মেয়ের পরীক্ষা ছিলো সবাই বলে তাই সেটা নিজেও ভাবলো ভেবে ওই আজকে আমার মেয়ের পরীক্ষা দিতে গিয়ে হয়েছে আমি ডিম রান্না করেছি ওদের ডিম খেতে দিই কালো বিড়াল এরকম বলে কালো বিড়াল সামনে থেকে কোনো জায়গায় যাচ্ছি বা কোনো বিপাদ আপদ হলো কালো নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি নিয়ে সামনে থেকে খেয়ে গেলে বলে বিপদ আপদ হয় বিবাদ আপাদ হয় কাক ডাকলে মাথার উপরে রাখুন কেউ মরে টরে গেলে মাথার উপরে এসে কাক ডাকে অনেকেই বলে যে কেউ মরে গেলে মাথার উপরে এসে কাক ডাকলে বলে কাকে ওটাই বলে বলতে পারে না মাথার উপরে এসে ডাকে তার কারণে বলে যে কোনো বিবাদ আপাদ হয় কগে সেটা দুটো শালিক অনেকের সময় কখনও দুটো শালিক দেখা যায় কখনও একটা শালিক দেখা যায় দেখা যায় লোক বলে দুটো শালিক দেখলে তার দিন ভালো যায় একটা শালিক দেখলে তার দিন খারাপ যায়ো কখনও সংসারে কাজকাম করি কখনও দেখছি কখনও দেখি না কোনো ঠিক নেই বলে সবাই একটা শালিকটাকে দেখলি তার দিন খারাপ যায় দুটো শালিক দেখললে দিন ভালো যায় এগুলো দেখি দেখছো কেউ বলে ডান চোখ লাফালে ক্ষতি হয় কেউ বলে বাঁ চোখ লাফালে ক্ষতি হয় বিশেষ করে তো নাকি বেটা ছেলেদের ডানচোখ লাফালে নাকি লাভ হয় মেয়েদের বাঁ চোখ লাফালে নাকি লাভ হয় বলে এগুলো সব শুনি হাত কেউ বলে আবার হাত চুলকালে পয়সা আসে কেউ বলে হাত চুলকাচ্ছে তো র যেটা হাত চুলকাচ্ছে তো লাভ হবে তো পয়সা হবে দেখবি এবারে কেউ তার থালা বাসন যাচ্ছিস ঘাটে হয়তো হাত থেকে থালা বাসন পড়ে গেলো ক বলে তার থালা বাসন পড়ে গেছে চাষ করে্রে তো বাড়ি কুটুম আসবে লোক কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না অনেকে বলছ যে হাত থেকে থালা বাসন পড়ে যাচ্ছে তো বাি আজকের কুটুম আসবে দেখবি বলে অনেকেই আবার নিজেও ভাবি অনেক সময় দেখি যে হ্যাঁ থালা বাসন পড়ে গেল হাত থেকে যে আজকের কুটুম এসেছে ঠিক লোক যাব বলে